যোগব্যায়ামে আমার প্রিয় আসন হচ্ছে যোগাসন পুরাকালে মুনি ঋষিগণ শরীরকে নীরোগ এবং কার্যক্ষম রাখার জন্য কতকগুলো আসনের নির্দেশ দিয়েছেন সেই সকল আসনকেই যোগাসন বলা হয়ে থাকে যোগাসন বা যৌগিক ব্যায়াম মানব শরীরের স্নায়ুমণ্ডলগুলিকে দেহের অভ্যন্তরীণ সমস্ত যন্ত্রসমূহকে বিশেষভাবে পুষ্ট সবল এবং কার্যক্ষম রাখতে পারে যৌগিক আসনাদি নিয়মিত অভ্যাসে দৈহিক ক্ষয় রোধ করে শক্তি বৃদ্ধি পায় শরীর রোগমুক্ত হয় এবং যৌবন এবং দৈহিক শক্তিকে দীর্ঘস্থায়ী রাখা সম্ভব হয় এই যোগব্যায়ামের মাধ্যমে যৌগিক ব্যায়ামের মানসিক শক্তি বৃদ্ধির ক্ষেত্রে বিশেষ সহায়ক শরীরকে সুস্থ ও মানসিক শক্তি বৃদ্ধিতে যৌগিক ব্যায়ামের জন্য যেসকল আসনগুলি প্রয়োজন হয় যোগব্যায়াম যোগব্যায়াম আমাদের শরীর এবং মনকে দুটিকে সুস্থ রাখতে অনেক সাহায্য করে থাকে